স্যার আপনার সাথে আমার একটা কথা ছিল একটা সাহায্য লাগত আপনার কাছে কিছুটা সময় হবে আমি কিছু দিন ধরে ভাবছি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব এই বিনিয়োগ করার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে আমাকে আর এই জন্য আমার প্যান কার্ড প্রয়োজন আসলে স্যার আমার আগের প্যান কার্ডটা না হারিয়ে গিয়েছে জেরক্স কপি রয়েছে কিন্তু প্যান কার্ডটা খুঁজেই পাচ্ছি না তাই আমি একটা নতুন প্যান কার্ড বানাতে চাই আমার এই নতুন প্যান কার্ড বানাতে কী কী ডকুমেন্ট লাগবে তার মানে ক্লাস টেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল আধার কার্ড এক কপি ফোটো কালো কালির পেন আর নতুন প্যান কার্ড করার জন্য একটা আবেদনপত্র এইটুকুই তো আচ্ছা ঠিক আছে বলছি যে আবার আগামীকাল আসব তো কিন্তু কটার সময় সকাল এগারোটার সময় আচ্ছা তাহলে কাল সকাল এগারোটার সময় এসব ডকুমেন্ট নিয়ে চলে আসব ধন্যবাদ স্যার আজ তাহলে আসছি